আমাদের দেশে হাসপাতাল ও চিকিৎসা সেবাগুলি আগের থেকে অনেক উন্নত হয়েছে এখানে এখন খুব উন্নত ধরনের চিকিৎসা করা হয় আগে যেমন খুব ভিড় থাকতো খুব রোগী দেখার অসুবিধা হতো এখন হাসপাতালগুলোয় খুব সেবা ও ভালো দেখে রাখার জন্য সবাই আছে সেখানে ও তারা রোগীদের খুব ভালোভাবে চিকিৎসা ও সেবা করে এখন আগের মতো অতটা খারাপ নেই হাসপাতালগুলো খুব ভালো সুচিকিৎসা ও ভালো রোগীদের দেখে রাখতে পারে এখন এই জন্য তারা এই জন্য সবার এখন দেশের হাসপাতালগুলোর খুব সুনাম করছে এবং কোভিড মহামারীতে এইসব সরকারি হাসপাতালগুলো খোলা রেখেছিল কারণ রোগীরা যাতে সেখানে যেতে পারে ও তাদের অসুবিধাগুলো বলতে পারে আর সেখানে খুব ভালো সুচিকিৎসা হয়েছে আমার এলাকায় ভালো স্বাস্থ্যসেবা আছে এবং সেগুলি খুব ভালো